আমার শৈশবের ভ্রমণের স্মৃতিগুলি খুবই প্রিয় আমি আমার পরিবারের সাথে প্রায়শই গ্রামের মধ্যে বেড়াতে যেতাম গ্রামে আমার সবচেয়ে পছন্দের কাজ ছিলো নদীতে সাঁতার কাটা মাঠে খেলাধুলা করা এবং গ্রাম্য খাবার খাওয়া ইত্যাদি একবার আমার গ্রামের একটি মেলায় আমি গিয়েছিলাম মেলায় ছিলো নানান রকমের দোকান যেখানে আমি অনেক মজার মজার জিনিস দেখছিলাম এবং অনেক খেলনা দেখছিলাম এবং আমি সেখান থেকে এটা খেলনা ট্রেনও কিনেছিলাম যা এখনো আমার কাছে আছে গ্রামে বেড়াতে গিয়ে আমি প্রকৃতির কাছাকাছি থাকতে পারতাম আমি সব সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতাম আমি গাছের পাতায় বৃষ্টির ফোঁটা দেখতাম এবং পাখির আওয়াজ শুনতেও ভালবাসতাম এবং নদীর স্রোতের শব্দও শুনেছি আমি আমার পরিবারের সাথে অনেকটা সময় কাটাতে পারতাম এবং আমরা বন্ধুরা মিলে সব সময় একসাতে খেলাধুলা করতাম গল্প করতাম এবং গ্রামে বেড়ানোর স্মৃতিগুলি আমার হৃদয়ে চিরকাল থাকবে শৈশবে আমি সাধারণত সমুদ্র সৈকত এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতাম গ্রামে বেড়াতে গেলে আমি প্রকৃতির কাছাকাছিও থাকতে পারতাম এবং আমি আমাদের গ্রামের পুকুরগুলিতে অনেক সময় সাঁতার কাটতাম এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে গেলে আমি নতুন নতুন জিনিস দেখতাম আর শিখতাম আমি মনে করি ভ্রমণ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভ্রমণ আমাদেরকে নতুন জিনিস দেখতে এবং নতুন মানুষদের সাতে দেখা করাতে এবং নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে ভ্রমণ আমাদেরকে আরও উন্মুক্ত এবং গ্রহণযোগ্য করে তোলে তবে শৈশবে আমার ভ্রমণ করতে খুবই ভালো লাগতো এবং এখনো ভালো লাগে আমি শৈশবে অনেক প্রান্তেই গিয়েছিলাম